প্রাচীন যুগে মানুষের যখন ভাষার প্রচলন হয়েছিল তখন দুই রকমের ভাষার প্রচলন হয় বাংলা এবং ফার্সি ভাষা বাংলা ভাষা প্রাচীনকালে সাধু ভাষাতে বলা হতো যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে আমরা খাইতে ছিলাম সে যাইতে ছিলো ইত্যাদি এমন ধরনের কিন্তু বর্তমান যুগে ভাষা পরিবর্তন হয়ে এবং বলার সুবিধার্থে আমরা নিজেদের সহজ করে নেওয়ার জন্যে কথাগুলোর পরিবর্তন ঘটিয়ে কে যাইছে কে আসছে এমন ভাষা বলে থাকি বাংলা ভাষাতে অনেক ইংরাজি ও ফার্সি ভাষার আগমন ঘটে যেমন উদাহরণ হিসেবে বলা যেতে পারে চেয়ার টেবিল কাপ প্লেট এবং ফার্সি ভাষাও বাংলা ভাষায় যোগযুক্ত হয় এবং বাংলা ভাষায় বিভিন্ন সাহিত্যিক ও কথাসাহিত্যিক কবি ঔপন্যাসিক এনাদের লেখার ভাষাও ছিল বাংলা এরা নানা কাব্যগ্রন্থ বাংলাতে লিখেছেন এই মুনি ঋষিদের বইটি এবং বইগুলি যদি আমরা সংরক্ষণ করি তাতে আমরা বাংলা ভাষা খুব সহজভাবে সংরক্ষণ করতে পারবো এবং এই মুনি ঋষির বইগুলিকে আমরা যদি অধ্যায়ন এবং অধ্যাপনা করতে পারি বাংলা ভাষাকে আমরা একটা নতুন জায়গায় উন্নীত করতে পারবো এবং খুব ভালোভাবে তা সংরক্ষণ আমরা করতে পারবো বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বাংলা ভাষাটিকে আমরা খুব সহজভাবে যেমন বলতে পারি তেমন বুঝতেও পারি তাই বাংলা ভাষা আমাদের কাছে সহজতর হওয়ার সঙ্গে সঙ্গে খুবই সুবিধাজনক এবং পাঠ দান ও পাঠ গ্রহণের একটা খুব গুরুত্বপূর্ণ পন্থা এভাবে বলা গেলে বলা যেতে পারবে বাংলা ভাষাকে আমরা খুব সুন্দরভাবে উন্নীত ও সংরক্ষণ করতে পারবো